আমরা পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা হিসেবে

বিশেষ মিথ বলা যেতে পারে সেই মিথটা হল যে এখানকার ধর্মীয় সংস্কৃতির প্রাণকেন্দ্র যেটা অর্থাৎ হেরাপুর ঠাকুর বাড়ি আমিও হেরাপুর ঠাকুর বাড়ি মানে ঠাকুর পরিবার থেকেই এসেছি আমরা ছোট থেকেই মোটামুটি যে অঞ্চলে থাকি হিরাপুরে সেখানকার যে জনবিন্যাস সেই জনবিন্যাসের প্রান্তিক অংশের মানুষ শেষ পাশাপাশি আমাদের সহাবস্থান রয়েছে এবং আমাদের এই অঞ্চলের যেটা জনবিন্যাস সেই জনবিন্যাসেই প্রারতি প্রান্তিক অংশের সঙ্গে আমাদের একটু অংশের মানুষের কোন জীবনযাত্রা প্রণালীর খুব বেশি একটু তফাৎ নেই যেই তফাৎটা আছে সেটা হল আর্থসামাজিক পটভূমির দিক থেকে এই আর্থসামাজিক পটভূমির দিক থেকে এই প্রান্তিক অংশের মানুষেরা আমাদের অঞ্চলের বিভিন্ন জাতীয় উৎসব বলুন অথবা স্থানীয় উৎসব বলুন সেই উৎসবগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন না এর কারণও সম্ভবত আর্থসামাজিক কারণ এই আর্থসামাজিক কারণের জন্য আমাদের সতত চেষ্টা থাকা উচিত আমাদের এই অঞ্চলের প্রায় প্রত্যেকটি বাসিন্দার এই স্বতঃস্ফূর্ত ইচ্ছা বা স্বতঃস্ফূর্ত চেষ্টা থাকা উচিত যে আর্থসামাজিক অবস্থানটা ঘোচানোর কিন্তু এই আর্থসামাজিক অবস্থানটা ঘোচানোর কথা তো সহজ কথা নয় এর পিছনে একটা অনেক বড়ো জাতীয় কর্মসূচী রূপায়নের প্রশ্ন থেকে থায় থেকে যায় এবং সরকার বাহাদুরের সদিচ্ছাও এর সঙ্গে যুক্ত আমরা যে সমাজ ব্যবস্থায় বর্তমানে রয়েছি সেই সমাজ ব্যবস্থায় এই প্রান্তিক অংশের মানুষদের বা শ্রমজীবী মানুষের যে জীবন জীবিকা আজকের দিনে এই আমাদের এই অঞ্চলের প্রান্তিক অংশের মানুষের জীবন জীবিকার ওপর চরম আঘাত নেমে এসেছে এই চরম আঘাতের সীমানা অতিক্রম করতে না পারলে আমরা আমাদের অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে সহযাত্রী হিসেবে সহযোদ্ধা হিসেবে এই প্রান্তিক অংশের মানুষদেরকে পেতে পারবো না এটা করতে গেলে আমাদের মধ্যে একটা প্রান্তিক অংশের মানুষদেরকে সঙ্গে নিয়ে স সকল শ্রেনীর মানুষের সহাবস্থান তৈরি এবং প্রান্তিক অংশের মানুষদেরকে শ বা তথা শ্রমিক শ্রেণী অথবা শ্রমজীবী মানুষদেরকে একসঙ্গে নিয়ে সকল শ্রেণীর সমন্বয়ে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে এবং যে ঐক্য আগামী দিনে আগামী দিনে আমাদের এ বর্ধমান পশ্চিম বর্ধমান অঞ্চলের সাংস্কৃতিক পরিমণ্ডলকে সুস্থ সামাজিক রূপ দিতে দেওয়ার জন্য উপযোগী হয়ে ওঠে আসুন আমরা পশ্চিম বর্ধমান জেলার সকলেই স সততই স্বতস্ফূর্তভাবেই চেষ্টার জন্য আত্মনিবেদন করি